হ্যালো এটা কি আপ্যায়ন রেস্টুরেন্ট হ্যাঁ তো আপনার তো নাম অনেক শুনেছি সেই কারণে ফোন করা আপনাদের কাছে কী কী কী কী ধরনের রোল পাওয়া যায় এগ রোল চিকেন রোল এগুলো সবই পাওয়া যায় আপনারা কি হোম ডেলিভারি করেন না ওখানে গিয়ে নিয়ে আসতে হয় তো যদি কী কী কী কী পরিষেবা পাওয়া যাবে সেগুলো একটু যদি বলেন আপনাদের দোকানটার অনেক নাম শুনেছি সেই কারণে অনেক আমার বন্ধু বান্ধবদেরকেও বলা হয়েছে তো তারাও যেতে আগ্রহী যদি তারা যায় আমি আশা করি তারা যাবে এবং খাবারের গুণগত মান গুণগত মান নিশ্চই ঠিকঠাক হবে সেই কারণে আমরা তার কাছ থেকে ফোন করা সেই কারণে জানতে চাইছি যে কী কী ধরনের খাবার পাওয়া যায় আর কী কীভাবে আপনারা পরিষেবা দিতে পারেন